আমার জীবিকা হল আমি একজন খেলোয়াড় হতে চাই এবং এই জীবিকাটি আমি আমার জীবনে ঠিক এভাবেই চালাতে চাই যেভাবে আমি আগে চালিয়েছিলাম ঠিক টাইম মতো পড়াশোনা করব ঠিক টাইম মতো প্র্যাকটিস করব ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করব ঠিক টাইম মতো শোবো ঠিক টাইম মতো উঠব এই হচ্ছে আমার জীবনের জীবিকা